আমি যেইখানে বসবাস করি তার আশেপাশে তেমন কোনো পর্যটক জায়গা নেই অর্থাৎ আশেপাশে বলতে আমার কিছুটা জায়গার মধ্যে কিন্তু আমার বসবাস করার কিছুটা জায়গা থেকে বেরিয়ে যদি আর একটু দূরে আমরা যাই সেইখানে অনেক পর্যটকদের ঘোরার বা থাকার সুবিধা রয়েছে সেখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে তো সেইখানে বিভিন্ন রকমের হোটেল হোমস্টে অথবা বিভিন্ন রকমের ঘর ভাড়া পাওয়া যায় সেখানে খাবার ব্যবস্থা খাবার তারপর থাকার ব্যবস্তা এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক সুবিধাও আপনারা পেয়ে যেতে পারেন যেমন ধরুন যে আপনারা যদি আমাদের এই এই জায়গার মধ্যে খুব কাছাকাছি তারাপীঠ জায়গাটিতে ভ্রমণ করতে যেতে চান তো সেইখানে আপনারা বিভিন্ন রকমের হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন সেখানে আপনারা থাকতে পারেন সেখানে আপনাদের আপনারা যদি বলে দেন যে আপনারা সেখানেই খাওয়া দাওয়া করবেন এবং আপনাদের সব খাবারের দায়িত্ব তাদেরকে নিতে হবে তালে তারা চারবেলা আপনার খাওয়ারের দায়িত্ব নেবে হ্যাঁ সেইটার বিনিময়ে অবশ্যই তারা কিছু মূল্য ধার্য করবেন কিন্তু তালে তারা আপনাদের চারবেলার খাওয়া দাওয়া এবং থাকার দায়িত্ব নিয়ে নেবে এবং আপনাদের যে সমস্ত বিনোদনের প্রয়োজন অর্থাৎ আপনাদের হয়তো রুমটির মধ্যে একটি টিভি অথবা আপনাদের মোবাইলে বিনোদন পাওয়ার জন্য ওয়াইফাইয়ের ব্যবস্তাও ওখানে আপনারা পেয়ে যাবেন